হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ আপনি কে বলছেন হ্যাঁ বলুন কী জানতে চান হ্যাঁ বারাসত হসপিটাল থেকেই বলছি বলুন আচ্ছা কী হয়েছে এবার দেখুন আমি তো আপনাকে একদম টাইম বলতে পারব না তো টি কে বিশ্বাসবাবু যেহেতু বলেছেন ওই টাইমে পৌঁছে যাবে তো উনি পৌঁছে যাওয়ার কথা কারণ উনি সবসময় একটা টাইম আর যেহেতু স্যার তো আজকে আসেননি অন্য একজন ডাক্তারবাবু ছিলেন তিনি ভিজিট করেছেন তো কালকে আপনি এক কাজ করুন কালকে যেহেতু সন্ধ্যায় বলেছে আপনি চলে আসুন দুপুরের দিকে চলে আসুন কারণ বলা তো যায় না কোনো পেশেন্ট যদি না থাকে এ ওর পরিবর্তে হয়তো আপনার ছেলের ও টিটা আগে হয়ে গেল তো আমি আপনাকে এটাই বলব যে আপনি চলে আসুন কালকে দুপুরের দিকে ওই একটা দেড়টার দিকে চলে আসুন আপনাকে কি স্যার কিছু বলেনি যে মানে কত কী টাকা লাগবে বা আমাদের রিসেপশানেও কি কিছু বলেনি হুম হুম আচ্ছা তো আপনি এক কাজ করুন না কালকে ওই কার্ড টার্ড নিয়ে স্যার আসুন তারপর হবে বুঝলেন ঠিক আছে ঠিক আছে